সাধারণত আমি যখনই কোনো লম্বা ট্যুরের জন্য আমার বাইকটি নিয়ে বেরোই তখন আমি দুদিন ধরে তার উদ্যোগ এবং বিভিন্ন জিনিসপত্র গুছিয়ে রাখি তার মধ্যে বলতে গেলে আমাকে সবার প্রথমে আমি গাড়ির তেলটি ফুল করিয়ে নিই কারণ মাঝরাস্তায় যদি গাড়ির তেল ফুরিয়ে যায় সেখানে যদি পেট্রোল পাম্প না থাকে তখন আমাকে বিপদের মধ্যে পড়তে হবে তাই প্রথম কাজ হল গাড়ির তেলটি ভর্তি করে নেওয়া তারপর আমি সেই লম্বা ট্যুরের জন্য যা যা যাবতীয় জিনিসপত্র লাগবে সেইগুলো আমি ঠিকঠাকভাবে গুছিয়ে নিই যদি কোথাও শীতপ্রধান দেশ জায়গায় যাই তাহলে তার জন্য সোয়েটার মাফলার মোজা সমস্ত কিছু আমি নিয়ে ঠিকঠাকভাবে গোছ করি আর কোথাও যদি আমি গরমের জায়গায় যাই তাহলে তার জন্য আলাদা জামা কাপড় আমি গুছিয়ে নিই তাছাড়াও আমি একটি খালি বোতল বা পি পি সঙ্গে নেই যেটাতে তেল ভরা থাকে রাস্তায় কোথাও তেল শেষ হয়ে গেলে তেল পাম্প না থাকলে তখন আমি পি পি থেকে গাড়িতে তেল ঢেলে তার পরে এগোতে পারি তাছাড়াও আমার সাথে আমার গাড়ির যাবতীয় কাগজপত্র আমি গুছিয়ে নিই যেমন গাড়ির রেজিস্ট্রেশান পেপার এবং বিভিন্ন ধরনের পেপার ধোঁয়ার পারমিট এছাড়াও আমি বাইকের লাইসেন্সটি ঠিকভাবে গুছিয়ে নিই যাতে রাস্তায় পুলিশে পুলিশের সামনে পড়লে আমি বৈধ কাগজপত্র দেখাতে পারি তাছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আমার জন্য হাত মোজা বুট এবং হেলমেট এই জিনিসগুলি আমার সুরক্ষার জন্য খুবই দরকারি তা না হলে কোথাও অ্যাক্সিডেন্ট হলে আমি আমার কোনো বিপদ ঘটতে পারে এইগুলি আমাকে সুরক্ষা দেবে